পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্র উদ্ভাবনে বা সৃজনশীলতাকে উৎসাহিত করা বা সমর্থন করায় যেমন গবেষণা আছে তেমনি উন্নয়ন বৃদ্ধি আছে যেমন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি যেথা ব্র্যান্ড সচেতনতা যেমন কোনও একটা বিশেষ বা কোনও দুইটি বা তিনটি বিশেষ ব্র্যান্ডকে নিয়ে সেগুলিকে প্রপারলি সঠিকভাবে মার্কেটিং করা মার্কেটিং করার মানে হচ্ছে বাজারে সেগুলির প্রচার করা প্রচার করার মাধ্যমে মাধ্যম আছে বিভিন্ন যেমন ইমেল ইমেলে তাদেরকে গ্রাহকদের নানানভাবে আনন্দিত করা এবং তাদেরকে নানানভাবে ভয়েস পাঠানো বা তাদের অফার দেওয়া কিছু মূল্যে বিনামূল্যে